আইনি নথি বা লিগাল ডকুমেন্ট এটি প্রতিটি উকিল তথা আইন জীবিকে প্রস্তুত করতে হয় এইটি আইন শিক্ষার একটি প্রধান অঙ্গ যে কিভাবে একজন আইনজীবি তার মক্কেলের সুবিধা দেওয়ার জন্য পরিষেবা দেওয়ার জন্য তার সমস্যাটার মূল গভীরে গিয়ে প্রয়োজনীয় আইনি নথি বা লিগাল ডকুমেন্ট তৈরী করবেন একটি সম্পূর্ণ একটি টেকনিক্যাল তথা কৌশলি পদ্ধতি এবং এই পদ্ধতির আমার অভিজ্ঞতা অত্যন্ত ভালো এবং ভারতবর্ষের আইনি বিচার ব্যবস্থার এনফোর্সমেন্ট তথা এর সঠিক প্রয়োগের জন্য এইটি অত্যন্ত জরুরী এবং এই নথিগুলি বিভিন্ন সময়ের অতীতের এবং ভবিষ্যত প্রজন্মকে অতীতের যে সমস্ত নথিগুলি রেখে দেওয়া হয় তার থেকে সঠিক তথ্য বা বিভিন্ন রকমের ফ্যাক্ট আহরণ করবার জন্য যথেষ্টই উপকারী এবং উপযোগী হয়ে থাকে কোনো নথি পাওয়া মোটেই কঠিন নয় সঠিক পদ্ধতিতে সঠিক রেকর্ড বা সঠিক বুক কিপিংয়ের মাধ্যমে সঠিকভাবে সেই নথিগুলি সংরক্ষণের মাধ্যমে যদি আমরা যেতে পারি তাহলে সেই নথিগুলি প্রয়োজনের সময়ে পাওয়া মোটেই অসুবিধা নয় প্রয়োজন একটি বিজ্ঞানসম্মতভাবে নথিগুলোকে রাখা এবং সেগুলির সঠিক বিজ্ঞানসম্মত উপায়ে সংরক্ষণ করা